না আমি গান করতে চাই না আমি তো গান করতে পারি না অনুষ্ঠান তো অনেকই আছে কিন্তু আমি কী করে গান করবো আমি তো গান ছোটো থেকে শিখিনি তো এমনিই আমি গান করতে ভালোবাসি কিন্তু সেটা আমি অন্য কোনো জায়গায় তো কোনো দিন গান করিনি তো সেই বিষয়ে আর কী বলবো গান করতে ভালোবাসি ঘরে গান করি অনেক ছোটোবেলা একবার একটুখানি হয়তো শিখেছিলাম তা সেই সেই শেখা দিয়ে আর গান হয়নি সেই শেখা দিয়ে আর গান হয় না আর গান করতে চাই গান করতে চাইলেই তো আর গান করতে পারব না ঠিক আছে